আমি সাধারণত লাঞ্চের জন্য ভাত ডাল বিভিন্ন রকমের সবজি মাছ মাংস ডিম চাটনি পাপড় ভাজা এইসব রান্না করে থাকি এবং ডিনারের জন্য রুটি তার সঙ্গে বিভিন্ন ধরণের সবজি রান্না করি